হ্যাঁ আমার বিশ্বাস যে যেকোনও প্রযুক্তি সম্পর্কে আমাদের শিখতে হবে এবং সেটাকে কীভাবে ব্যবহার করা হয় কত সেকেন্ডে কীভাবে করলে তার শেখা যাবে তার সুফলটা পাওয়া যাবে সেই সকলের জন্য আমাদের একটা অধ্যয়ন করা মৌলিক বিষয় যেমন প্রযুক্তি দিক থেকে বিভিন্ন রকমের মেশিন সেই মেশিনটায় কীরকম চার্জ দিতে হবে কীরকম ব্যাটারি লাগবে কীরকম তেল লাগবে সেসব জানা আমাদের দরকার বিভিন্ন দিক থেকে যেমন কম্পিউটার সে কম্পিউটার কীভাবে চালাতে হবে কোথায় কী স্যুইচ টিপলে কোন কাজটা হবে সেটা আমাদের সকলের জানা এবং কীসের জন্য এর প্রয়োগ করতে হবে সেটা আমাদের জানা মোবাইল ফোন সেটাও আমাদেরকে জানতে হবে কীসের জন্য যেরকম বিভিন্ন প্রযুক্তিতে বিভিন্ন রকমের শিক্ষা আছে যেমন ভালো দিক আছে তার খারাপ দিক যাতে আমরা সে ভালো দিকগুলো অধ্যয়ন করে একটা মৌলিক করতে পারি সেই দিকে আমাদেরকে লক্ষ্য নিতে হবে এরকম প্রত্যেকজনকে অধ্যয়ন করে সেই প্রযুক্তির দিকটাকে চালানো তাকে ব্যবহার করা উচিত